আমার কাছে একটা জামা আছে যেটা খুব বাজে যেটা পরলে খুব অসুবিধা হয় বসা যায় না টাইট হয়ে যায় এটা একটা চায়না কোম্পানির জামা যেখান থেকে আমি অর্ডার করেছিলাম সেখানে রিটার্ন করার চেষ্টাও করেছিলাম কিন্তু এটা পৌঁছায় নি এই জামাটা খুব বাজে এটার ফিটিংস ভালো না বা এটার কোনো ডিজাইন ভালো না এই জামাটা খুব লং হাঁটা যায় না এটা পরে বা এটা খুব ভারি টাইপের এ জামাটা কেউও বেশি পরতে পারবে না এটা সব সময় পরার জন্য না এটা খুব একটা ভালো না কারণ এটার আর এটা খুব টাইট ও এটা পরে কোথাও যাওয়া যায় না এটা পরে কমফর্টেবল লাগে না এটা একদম বাজে এই জন্যই এই প্রোডাক্টটা কাউকে আমি নিতে বারণ করছি